আমি নানাধরনের গাছপালা এবং লতা লাগিয়ে থাকি গাছপালার মধ্যে হচ্ছে যেমন শাল গাছ বেগুন গাছ টমেটো গাছ তাছাড়া কাঁঠাল গাছ কুমড়ো গাছ এবং লতা বলতে পুঁইশাক কুমড়ো লাউ এসব কিছু